হ্যাঁ রুমা আমি শুনলাম তুই না কি দার্জিলিং ছেড়ে কলকাতায় চলে গিয়েছিস

এখানে কি ঘরদোর সব বিক্রি করে দিলি না কি ও বিক্রি করে দিয়েছিস তাই তো আচ্ছা তোরা যে চলে গেলি একবার বলে গেলি না আমাকে হ্যাঁ আমি শোন না এখন আমি নতুন একটা কাজ করছি স্বাস্থ্য বীমা স্বাস্থ্য বীমার কাজ ওই যে মানুষ অসুখ বিসুক হলে স্বাস্থ্য বীমা করে না আমি পাঞ্জাব ন্যাশনাল স্বাস্থ্য বীমার কাজ করছি তুই তো নতুন জায়গায় গিয়েছিস তোর স্বামী তো এখন বেসরকারি চাকরি করে তার এস আর পি এম এগুলো কিছুই নেই তুই তাহলে এক কাজ কর আমার কাছে একটা বই কর না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্বাস্থ্য বীমা তো তিন মাস ছাড়া ছাড়া দু হাজার টাকা করে দিতে হবে যদি কোনো বিপদ আপদ আর হয় এখানে দশ লাখ আর পর্যন্ত ডাক্তার দেখানোর সুযোগ পাবি অপারেশনের সুযোগ আর যদি কেউ বাড়ির কেউ কেউ দুর্ঘটনায় মারা যায় সেখানে কুড়ি লাখ টাকা পর্যন্ত ব্যাংক থেকে পেয়ে যাবি ঠিক আছে তুই তাহলে তোর বর আসলে একটু আলোচনা কর পরে না হয় আমাকে জানাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে